পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু স্থিতিশীল নয় এখানে গ্রীষ্মকালে প্রচুর গরম গরমে মানুষ হাঁসফাঁস করে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রীর উপরে উঠে যায় মানুষ গরমে থাকতে পারে না গায়ে প্রচুর ঘামাচি চুলকানি ইত্যাদি সৃষ্টি হয় সবসময় পাখার তলায় বা এসিতে থাকতে হয় মানুষ রোদে ছাতা ছাড়া বেড়োতে পারে না সবসময় শরীর থেকে ঘাম ঝরে যায় আর বর্ষাকালে বৃষ্টি হয়ই ঝড় হয়ই চারিদিকে জলে জলমগ্ন হয়ে যাই সাপ ব্যাঙ ইত্যাদির নানান সৃষ্টি হয়ই চারিদিকে মানুষের বাড়িতে ঢুকে পরে আর শীতকালে শীতকালে প্রচুর ঠান্ডা হয়ই কিন্তু তাতেও মানুষ থাকতে পারে না হাড় কাঁপানো শীতে মানুষ জুবুথুবু হয়ে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে সব যখন রোদ থাকে রোদে বসে থাকে আগে এখন আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে কারণ আমাদের আমাদের শৈশবকালে যখন বিদ্যুৎ ছিল না তখন মানুষ হাতপাখাতে হ্যারিকেনের আলোয় থাকত অতটা গরম বুঝতে পারতো না কিন্তু এখন আধুনিক যুগে আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যাচ্ছে চারদিকে কলকারখানা ধোঁয়াতে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে ফলে পুকুরের জল কমে যাচ্ছে যাতে